হ্যালো হ্যাঁ আমি বলছিলাম যে আমি এই ঝাড়গ্রাম স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বেরোলাম তো হচ্ছে এই আমি এবার ও উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই তো হচ্ছে যে সেরকম আর কি সামর্থ্য না থাকার কারণে তো আপনাকে ফোন করলাম কী রকম কী নিয়ে পড়াশোনা করতে পারি একটু আমি এইটটি পার্সেন্ট পেয়েছি এইটটি পার্সেন্ট পেয়েছি হ্যাঁ হ্যাঁ আমি সায়েন্স নিয়েই পড়তে চাই আমার ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স এই সাবজেক্টগুলো আমি রাখতে চাই তো আর ঠিক সামর্থ্য না থাকার কারণে তো কী হচ্ছে বিষয় নিয়ে কোনদিকে এগোলে ভালো হবে তাই আপনি যদি একটু পরামর্শ দিতেন আপনাকে ফোন করলাম একটু হ্যাঁ এ সমস্ত খরচ চালাতে পারব কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে কোনো তো চাকরি নেই তো পড়াশোনার দিকে যদি এগিয়ে যাই জীবনটাকে তো আমি জীবনটাকে কি প্রতিষ্ঠিত করতে পারব সেই বিষয়ে যদি একটু পরামর্শ দিতেন আমার ভালো হতো হ্যাঁ তাহলে সেটাই করা যেতে পারে তাহলে আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে নার্সিং দিকে ভর্তি হলেই ভালো হবে মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এই উপকারটা যদি করে দেন আমার ভালোই হবে আপনাকে এই পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ আমি এখন তাহলে রাখলাম আপনার সাথে আবার পরে আলোচনা করব আচ্ছা ঠিক আছে